হ্যাঁ হ্যালো কে বলেছেন হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন কীভাবে সাহায্য করতে পারি

আচ্ছা চন্দ্রকোন্নগর বলতে ওই জলপাইগুড়ি বাস স্ট্যান্ডের পাশে ওইটা তো ও আচ্ছা হ্যাঁ কী হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কী হয়েছে ওটা

তা তো দেখুন ইলেকট্রিক জিনিস তো হতেই পারে ওগুলো তো কিছু করা যাবে কী ইলেকট্রিক জিনিসের আপনার তো ওয়্যারেন্টি ছিল ছ মাসে ছ মাস তো হয়ে গিয়েছে তারপর হচ্ছে এবার আমি কী করব ওগুলো কিছু করা যাবে না আপনি ওগুলো কী কী কী করব আমি ওগুলো ইলেকট্রিক জিনিস ওখানে কী করা যাবে আপনি ঠিক আছে নিয়ে আসুন পাখাটা আমি রিপেয়ার করে দেব আর কিছু উপায় নেই রিপ্লেস করা হয় যাবে না ওগুলো

হ্যাঁ রিপেয়ারিং করে দেব ওই জন্য আপনাকে বলেছিলাম একটু ব্র্যান্ডেড জিনিস নিতে আচ্ছা ঠিক আছে আমি আমি এক দিন আমি এক দিন যাব ঠিক আছে গিয়ে আপনার বাড়িতে সব দেখে ঠিক করে দিয়ে আসব ঠিক আছে

আর কিছু প্রবলেম আছে নাকি আচ্ছা ঠিক আছে আমি তাহলে এক দিন গিয়ে ওগুলো দেখে আসব